আমি মনে করি তরুণরা খেলাধূলায় অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহিত নয় তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না খেলাধূলার প্রসারের জন্য যে কর্মগুলি করা উচিত সেগুলো হচ্ছে অংশগ্রহণকারীদের নিয়োগ কমিউনিটি আউট্রিচ এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা উচিত ইভেন্টের সংগঠন করা উচিত স্বেচ্ছাসেবকতা অর্থাৎ রেফারি কোচ প্রশাসক এবং অন্যান্য সহকর্মীদের লালন করা উচিত এছাড়াও খেলাধূলায় অংশগ্রহণ সবই উপভোগের বিষয় এবং পরিবেশের মান সব গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বা বহিরাঙ্গন নির্বিশেষে সুবিধা সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ দিক হল খেলার পিষ্ঠের গুণমান বা আলো বা ফ্লাইট লাইট প্লেয়ারিংরা শুধুমাত্র নিরাপদ হতে হবে এবং এবং বরং খেলোয়াড়দেরকে পারফরম্যান্স আরও ভালো মনের জন্য অনুপ্রাণিত করতে হবে ফুটবল খেলোয়াড়দের জন্য একটি সুন্দর ঘাসের মাঠ হাঁটতে পাড়া আনন্দময় অনুভূতি বলটি অপ্রকাশিত বাধা এবং বিচ্যুত ছাড়াই পৃষ্ঠের উপর থেকে মসৃণভাবে ভ্রমণ করে এমন খেলোয়াড়দের এমন মাঠ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় ইন্ডোর প্লেয়ারদের জন্য একটি ভালো প্লেইং সারফেস হল যা ননস্পিক এবং লাইক মারকিং ভালো অবস্থায় থাকে এবং ফ্লিপ এবং পতনের কারণ হয় না ত্বতদীয় দুর্ঘটনাজনিত সংঘর্ষ রোধ করতে খেলার পৃষ্ঠের তাৎক্ষণিক চারপাশ অবশ্যই বাধামুক্ত হতে হবে ইন্ডোর হোক বা আউটডোর হোক ভালো আলো অপরিহার্য গেমিং লাইটিং বিপদজ্জনক ও খেলোয়াড়দের বল দেখতে দেরি করে বা না দেখায় ইন্ডোর স্পেশালিস্টদের জন্য সুবিধা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শীতাতপ নিয়ন্ত্রক এবং অথবা বায়ু চলন এটি একটি নিরাপত্তার কারণ এবং সেখানে খেলোয়াড়দের দীর্ঘ এবং কঠিন খেলতে সক্ষম করে এই দিকগুলো ছাড়াও মান সমস্ত ক্রিয়া সবগুলির মধ্যেই রয়েছে খাদ্য পরিবেশন এবং পানীয় জল সামাজিক এলাকা লকারের সাথে পরিচ্ছন্ন এবং পরিপাটি পরিবর্তনের জায়গা রোদ এবং বৃষ্টিপাত থেকে সুরক্ষা সহ দর্শকের আসন সরঞ্জাম ক্রয় ভাড়া এবং অথবা মেরামতের জন্য কেনা কাটা গাড়ি পার্কিং প্রভৃতি প্রভৃতি উন্নয়ন প্রসারের প্রসারের জন্য করা উচিত